হ্যালো আপনি কি কৃষক আমি একজন সবজি বিক্রেতা তো আমি চাইছিলাম যে আমি আপনার কাছ থেকে সবজি নেবো নিয়ে বাজারে বিক্রি করবো তাহলে কি হবে আপনি হ্যাঁ ও তাহলে আপনি আমার উপকার করলেন আমি আপনার উপকার করলাম আমি বাজারের তুলনায় বেশি দাম নেবো সবজির কতো বিঘে জমি চাষ করো কতো বিঘে জমি চাষ করো পাঁচ বিঘে কী কী সবজি চাষ করো

ও তা আপনারা তো আরো কৃষক আছে ওখানে আশেপাশে ও এরকম সবজি চাষ করে ও তা আপনার মাঠে কি ডাইরেক্ট গাড়ি নিয়ে যাওয়া যাবে ও আপনার প্রচুর সবজি হয় তো ও তা আপনাদের মতো চার পাঁচজনকে আপনি জোগাড় করেন আমি যাবো যাবো খুব শীঘ্রই হ্যাঁ নগদ দেবো আচ্ছা ঠিক আছে রাখছি